হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম ছিল তো না ভালোই ভালোই করেছে নাচও ভালো করেছে সবই ভালো করেছে আর আপনি আসেননি হ্যাঁ আপনার মেয়ে দারুন দারুন পারফমেন্স করেছে না সমস্যা কিছুই হয়নি আসলে ও তো বাচ্চা একটু বড় হলে মানে এর থেকে আরো ভালো আরো অন্য করবে আর কি আপনি একটু ঘরে হ্যাঁ আপনি একটু ঘরে ওকে দেখবেন ভালো যে নাচগুলো আর করে একটু দেখবেন ভালোই নাচে আরো সব হ্যাঁ একবার যেইটা দেখাতে মানে দেখিয়ে দিই আর সেইটা দুবার দেখাতে হয় না মানে নাচের নাচের অভিজ্ঞতা ওর প্রচুর আছে আর কি হুম হ্যাঁ ভালো দেয় আচ্ছা দেখি না এখানে বাচ্চাদেরকে শেখানোর পর যদি টাইম থাকে যেয়ে দেখিয়ে দেব হ্যাঁ পরে জেনে ফোন করবে আচ্ছা রাখুন